আমাদের বাড়ির মানে পা আমাদের বাড়ির উঠোনে বড়ো উঠোন আছে উঠোনেতে পাখি আসে প্রায় সময় আসে পাখিগুলো ভালো লাগে দেখতে কী করলাম পাখিগুলো মানে প্রতিদিন আসতে থাকে আমার একটা ভালো লাগে সেই কারণে আমি একদিন কী করেছি পাখিদের খাদ্য দিয়ে পাখি দেখে আসছি আমার একটা নেশা হলো যে পাখিগুলো আমি কীভাবে আমার বাড়িতে এনে খাওয়াবো বা পাড়িতে আমি দেখবো বাড়িতে আমার প্রতিদিন এই জায়গায় এসে খাবে তা আমি বাবাকে বললাম যে তুমি আমাকে পাখি খাদ্য এনে দাও না আমি পাখিটাকে খাওয়াই আমার ঘরে আসছে পাখিগুলো খুব ভালো লাগে পাখি দেখতে কিন্তু আমি ডেকে ডেকে খাওয়াবো তুমি আমাকে একটু হেল্প কর না বলেছি তখন বাবা বলে ঠিক আছে আমি তোমাকে এনে দেবো বলে মানে ছাতুই ছেনে আরটু ছোট ছোট করে লাড্ডু করে চ ছেনে দিলে খাবে মুড়ি দিলে খায় ভাত দিলে খায় ওগুলো খায় যেমন আমি ওভাবে দিতে থাকি প্রতিদিন পাখিগুলো আসতে থাকে আর খেতে থাকে আমার খুব ভালো লাগে আমার বাড়ির উঠোনে আসে সবাই দেখে আর বলে বাবা তোমার পাখি সর্বনাশ এতগুলো পাখি এখানে আসে এসে খায় তাহলে হ্যাঁ আমার উঠানে প্রতিদিন আসে এসে খেয়ে যায় আর এগুলো আমার দেখতে ভালো লাগে ওই পাখিগুলো যেমন ভালো আমিও তেমন ভালো আমি পাখিগুলোকো খাওয়াতে থাকি আর পাখিগুলো আসতে থাকে এইভাবে পাখিগুলো আসতে থাকে একদিন পাখিটাকে ধরতে গিয়েছিলাম উড়ে পালিয়েছে ভয় পেয়েছে আর তার পরের দিন খাবার দিতে গিয়েছি ওঠানতে আর পাখিগুলো নামতেই চাইছে না নামতেই চাইছে না আমি বলি আয় আয় আয় পাখি আয় পাখি আয় পাখিগুলো কিছুতেই আসছে না ভয় পেয়ে গেছে তারপরে আমি কী করলাম খাবারগুলো ছড়িয়ে দিয়ে আর আমি সরে এসেছি যে ওরা খাক আমি বলে ছড়িয়ে দিয়েছি আবার দিকে ওরা নেমে এসে খাচ্ছে আমার দিকে দেখছে আর খাচ্ছে ভয় পাচ্ছে ম ও কাছে ফের ধরবে ওই কারণে দিয়েছি ওরা খাচ্ছে খাচ্ছে খেতে আছে খেতে আছে খেতে খেতে তারপর দিয়ে কিছু দুক্ষণ পরে ও সব খাওয়া হয়ে গেলো পাখিগুলো চলে গেলো